সাধারণত আমি আমার পড়াশোনা আমার শিক্ষকতা আমার বাড়ির যে সমস্ত বাকি কাজগুলো আছে সেগুলো সেগুলোর সাথে সাথে আমার লেখাটা একটা বলতে পারেন শখ বলতে পারেন নেশা মানে আমার ভালো লাগে আমি ভালোবাসি লিকতে এছাড়াও আমি সাধারণত লেখা লেখি করি কখন যখন আমার কোনো কাজ থাকে না আমি ফাঁকা টাইম বসে থাকি এছাড়া যখন আমার ভীষণ মনখারাপ হয় তখন আমি লিখি এছাড়া যখন আমি আমার সামনে কোনো কিছু ঘটনা দেখলাম যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমার মনের মধ্যেও মানে খুব প্রভাব ফেললো সেটা তখন আমি লিখি এবং আমার লেখালিখির আরামদায়ক জায়গা বলতে আমার ভালো লাগে ফাঁকা ঘর মানে ঘরের মধ্যে কেউ থাকবে না কোনো আওয়াজ হবে না এরকম একটা ঘর সেখানে আমি বসে লিখবো যেখানে কোনো রকম ডিসটার্ব হবে না যেখানে কোনো রকম আওয়াজ হবে না সেখানে আমি লিখতে পছন্দ করি এছাড়াও পুকুর পার নদীর ধার খোলা মাঠ গাছের তলায় এগুলো এগুলোয় বসে আমি প্রকৃতির শোভা অনুভব করি এছাড়াও ওগুলো করতে করতেই আমার লেখার মানে ইচ্ছাটা আরো প্রকাশ পায় এখানে মানে এই সব জায়গাগুলোতে আমি লিখতে পছন্দ করি